আমি ছোটবেলা থেকেই আকাশের তারা দেখতে বেশ ভালোবাসি আমি যখন ছোট ছিলাম তখন আমার বন্ধুরা মিলে আমাদের ছাদের উপরে তখন তো রাত্রিবেলা হলেই আমাদের সময় তো কারেন্ট ছিল না বাড়িতে রাত্রিবেলা হলেই আমরা কিন্তু ছাদে উঠে যেতাম এবং ছাদে খেলা করতাম লুকোচুরি ছোঁয়াছুয়ি তার মধ্যেই কিন্তু হঠাৎ কখনো আকাশের দিকে চোখ গেলে আমরা কিন্তু তারা গুনতে শুরু করতাম এক দুই তিন চার এইভাবে কিন্তু তারা গোনার শখের শুরু তারপরে আমি আমার পরিবারের সঙ্গে অনেকবারই তারা গুনেছি আর যখন গ্রীষ্মকালের রাত্রিবেলায় ছাদে শুতাম তখন কিন্তু আকাশের দিকে তারা গোনার যে অভিজ্ঞতা তার কথা কিন্তু বলার নয় পরিবারের সাথে কোনো কাজ করার একটা আলাদাই মজা রয়েছে